দৈনন্দিন জীবনে আমরা যখন প্রতিদিন খাবার খাই খাবার খাওয়া শেষ হয়ে গেলে থালা বাসনগুলি এ ট্যাপে নিয়ে গিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে একটু ভিজিয়ে রেখে তারপরে সাবান ইউজ করে জালি ইউজ করে বা কোনও সাবান ইউজ করে হয়তো কোনও কাপড় ছেঁড়া ইউজ করে সেই বাসনগুলিকে ধোয়া ব্যবস্থা করি যদি সেই বাসনগুলি অতিরিক্ত তৈলাক্ত বা অতিরিক্ত তেল দিয়ে খাবার রান্না করা হয় তো যদি সেই বাসনে তেল লেগে থাকে তখন সেই অতিরিক্ত তৈলাক্ত বাসনটিকে আমরা স্কচ ব্রাইট দিয়ে তোলার ধোয়ার ব্যবস্থা করি কারণ অতিরিক্ত তৈলাক্ত হয়ে গেলে সেইটি সাবান দিয়ে কাপড়ের কাপড়ের ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে সেইটি তেলটি উঠবে না কারণ তেল এমনই একটা জিনিস যে কাপড় ন্যাকড়ায় উঠবে না তাই আমরা ওই জিনিসটিকে স্কচ ব্রাইট দিয়ে তোলার চেষ্টা করি আর প্রতিদিনে প্রতিদিন রান্নার পর তো কড়া বাসন হাঁড়ি খুন্তি এইসবকে আমরা স্কচ ব্রাইট দিয়েই ঘষে তুলতে আমি পছন্দ করি বা আমি স্কচ ব্রাইটই ইউজ করে থাকি তারের জালি কিংবা ওই যে কোনও স্পঞ্জের জালিও আমি ইউজ করে থাকি বা স্পার্কল ইউজ করে থাকি এই সমস্ত সাবান বা বড় সাবান বা কোনও কিছু দিয়ে আমি এইসব বাসন ধুই এবং প্রতিদিনের জীবনে আমি মনে করি বেশি তেল না খাওয়াই ভালো কারণ তেলযুক্ত খাবার আমাদের শরীরের পক্ষেও খুব ক্ষতিকর এবং তা বাসনে ধুতেও স্কচ ব্রাইট দিয়ে বেশিক্ষণ ধোয়াধুয়ি করতে হয় এবং বাসনে তা বেশিক্ষণ লেগে থাকে যাতে করে আমাদের স্কচ ব্রাইট বা কোনও স্পঞ্জ জালি ইউজ করতে হয় বেশি তৈলাক্ত না হলে আমরা সাধারণত সাবান দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিতে পারি